আমাদের ভারতবর্ষ নদীমাতৃক দেশ এই নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও আমাদের ভারতবর্ষ একদিকটা সমুদ্র একদিকটা পাহাড় আর দু সাইড দিয়ে অন্যান্য দেশে ঘেরা আমি যদি ভারতবর্ষকে ছবির মাধ্যমে তুলতে চাই তাহলে আমি কিন্তু ভারতে যেসব জায়গাগুলি যেসব জায়গাকে নিয়ে বিশিষ্ট সেসব জায়গারই ছবি তুলব যেমন সমুদ্রের ছবি তুলব প্রকৃতির ছবি তুলব জঙ্গলের ছবি তুলব পাহাড়ের ছবি তুলব আর সবথেকে ভারতের যেটা মানে দর্শনীয় জায়গা হচ্ছে যেমন মাউন্ট এভারেস্ট ভারতের থেকে দেখতে পাওয়া যায় হিমালয় দেখতে পাওয়া যায় তার ছবি তুলব এবং এইছাড়াও যেমন কেরালা সাইড দিয়ে যেসব জঙ্গল আছে বা নদী আছে তাদের ছবি তুলব আমি তাছাড়া সমুদ্রের ছবি তুলব এবং ভারতের প্রতিবেশী যেসব দেশ বাংলাদেশ আছে নেপাল আছে এক সাইডে পাকিস্তান আছে তাদের যেসব দেশের যেসব কালচার আছে তাদের ছবি আমি ক্যামেরা বন্দী করতে চাই এছাড়াও ভারতে প্রকৃতি ছাড়াও কিন্তু ভারতে অনেক দর্শনীয় স্থান আছে যেমন সেই ছবিগুলোও কিন্তু আমি ক্যামেরা বন্দী করতে চাই